হ্যাঁ আমি আমি এমনি আমি মাহাতো বলছিলাম এটা কি ট্রাভেল এজেন্ট হ্যাঁ তো আমি মানে সিকিম বেড়াতে যাব আর কি তো মানে আমি আর আমার মানে চার পাঁচজন বন্ধু আর আমার ফ্যামিলির কিছু ফ্রেন্ডস আর কি তো আপনার কি ট্রাভেল এজেন্টের সেরকম কোনো ভালো ক্যাব পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমার তো মানে ফ্যামিলি নিয়ে যাওয়া মানে তো আমার তো এ সি লাগবেই আর তাছাড়া এ সি তো লাগবেই ওটা তো গাড়ি আর তাছাড়া আপনার কাছে আর অন্যান্য গাড়ির কোনো অন্য কোনো ফেসিলিটি আছে মানে সেফটির কারণটাও জিজ্ঞাসা করছিলাম আর কি না দুজন ট্রাভেল এজেন্ট হ্যালো শুনুন ভালো করে দুজন ট্রাভেল এজেন্ট যাবে বলতে কারণ আমি আমাদের মানে গাড়িতে নেব না কিন্তু কারণ আমার গাড়িতে আমার গার্লফ্রেন্ড থাকবে ঠিক আছে মানে আমার ফ্রেন্ডসরা থাকবে মানে সেখানে আমি কোনো মানে বাইরের কোনো ব্যক্তিকে মানে অ্যালাউ করব না ঠিক আছে হ্যাঁ ওনারা যেতে পারে কারণ ড্রাইভার যেটা মানে ড্রাইভার সে থাকবে কিন্তু বাকি আর যেন না কেউ থাকে বুঝতে পারছেন মানে পার্সোনাল আর কি ব্যাপারটা বুঝতে পারছেন তো

হ্যাঁ মানে গাড়ি মানে গাড়িতে মানে সেফটি সেফটি সুরক্ষা সব কিছু আছে তো না কি তাহলে মানে কী গাড়িটা মানে দেবেন মানে ক্যাবটা মানে নামটা শুনে রাখছি আর কি তাহলে ফ্রেন্ডদেরকে ওটা বলব মানে শিওর হয়ে মানে জানাতে হবে না কী দেবেন তাহলে টাটা এ সি মানে মানে কীরকম ধরনের গাড়িটা দেবেন আমি মানে গাড়িটার নামটা জানতে চাইছি আর কি আচ্ছা ঠিক আছে আমার কথাটা শুনুন হ্যালো

শুনতে পাচ্ছেন হ্যাঁ তাহলে গাড়িটা পাওয়া যাচ্ছে মানে আমরা বারোজন এরকম মানে একটা গাড়িতে হয়ে যাবে তো আচ্ছা আ হ্যাঁ হ্যাঁ ভালো করে বসে তার মানে ওটা কত মানে কদিন লাগবে মানে ওই গাড়িতে যেতে মানে আপনার মানে চালক বা কদিনে ওটা পৌঁছোতে পারবে মানে সেরকম অনুযায়ী তো আমাদেরকে বেরোতে হবে না স্পেশাল ডেটে আমরা যাচ্ছি তিন দিন মানে ওটা তিন দিন না হয়ে মানে দুদিনে করা যাবে না কারণ মানে তাহলে আমাদের কমফর্টেবেল ফিল হতো আর আমরা ওখানে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে আমাদের একটা ডেট ফিক্সড মানে হোটেল বুকিং হয়ে আছে তো মানে সেই ডেটটা চেঞ্জ করা যাবে না ঠিক আছে তাই আপনি যদি মানে একটু ভালো হ্যাঁ ভালো কোয়ালিটির গাড়ি নিয়ে যেতেন আচ্ছা কারণ এর আগেরবার একটা ট্রাভেল এজেন্টের সাথে আমি কথা বলেছিলাম তো মানে এর আগের ট্যুরে তো সেখানে গিয়ে তো আমি বিরাট বিপদে পড়ে গিয়েছিলাম তারা এক কথা বলে আরেক করেছে মানে টাকাপয়সার দিক থেকেও তো আপনার মানে ভাড়াটা কত মানে ওই ক্যাবটার পনেরো একটু বেশি হয়ে যাচ্ছে না আর মানে ওখানকার যে মানে আপনার যে এতে যাব মানে যাতায়াতে যে মানে তিন দিন লাগাবে বলছেন মানে তো ওখানকার যে মানে যে খরচাপাতি মানে যাতায়াতের না খাবার খরচা বুঝতে পারছেন বা রেস্টও তো নিতে হবে তো ওখানে কি মানে আপনারা এটা ব্যবস্থা করে দেবেন না আমাদের দেখতে হবে হ্যাঁ না কারণটা জিজ্ঞাসা করে নিচ্ছি কারণ মানে আমরা তো সেই মতো প্রস্তুতি নিয়ে তো ইয়ে করব ঠিক আছে তা ঠিক আছে আমি আমার মানে ফ্রেন্ডদেরকে আপনি যেটা বললেন ওটা জানাচ্ছি ঠিক আছে জানিয়ে মানে একবার আপনাকে কনফার্ম করে পরের কলে আপনি রিসিভ করবেন আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে পাঁচ মিনিট বাদে করছি আপনাকে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম